আমি প্রত্যেক বছর গাছে গাছপালা লাগাই এবং ফুল টুলও তো বিক্রি করতে হয় আমাকে তার জন্য আমাকে গাছ অনেক রকমের গাছ লাগাতে হয় ওই জন্য আমি সেই সব গাছ প্রায় এক বছর বীজ কিনে নিয়ে এসে সে সব ছড়িয়ে তার থেকে নতুন গাছ জন্মবার করি এবং সেটা তার সেই গাছগুলোকে দেখে আরো নতুন নতুন গাছ ফুল আরো অন্য ফুল উদ্ভিদ আরো গাছ জন্মায় মানে একটা গাছ লাগালে তার মানে যেমন গাঁদা গাছ গেঁদা গাছ লাগিয়ে একটা গাছ লাগিয়ে দিলে তার ডাল ডাল ঘরে ভেঙ্গে আবার উদ্ভিদ নতুন মানে আবার ঘাস জন্ম নেয় এবং এতে আমার কি হয় যে আমার গাছের পেছনে অনেক ব্যবহার করতে হয় যে যেগুলো সেগুলো গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আরো যেমন ওই যে পাথরকুচি পাতায় আমি দেখেছি যে বইয়ের ছোটোবেলায় বইয়ে পাথরকুচি পাতাকে রেখে দিলে সেই পাতা থেকে নতুন নতুন গাছ জন্ম হতো হতো আমি সেগুলোকে রেখে দিয়ে পাতাগুলকে নিয়ে বই থেকে বার করে মাটিতে রাখতাম রেখে নতুন গাছ একটাতে গাছের থেকেও একটা পাতা থেকেও কত গাছ চার দিকে বেরাতো সেই গাছগুলোকে আমি আবার আলাদা আলাদা করে নতুন গাছ লাগাতাম এবং প্রত্যেক বছরই আমাকে চাষ চাষ করতে হয় গাছ গাছপালা এমনভাবে লাগাতে হয় যে সেই বীজ আবার গাছ করে রেখে দি একবার বীজ কিনে আনলে আমার সেই গাছ লাগিয়ে আমি প্রত্যেক বছর নিজের বাড়িতেই গাছপালা বীজ তৈরি করে নি এবং বীজগুলোকে রেখে দি দিয়ে আমায় আমায় আমি আমার নিজের গাছ ছড়িয়ে আরো পাঁচ রকম পাঁচটা গাছ প্রত্যেক বছর আর আমাকে বীজ কিনতে হয় না সেই গাছ ব্যবহার করেই আবার তার থেকে আবার নতুন গাছ জন্ম নেয়